নদিয়া জেলার প্রধান জাতি জাতিগত ভাষাগত গোষ্ঠীগুলো সম্পর্কে বলতে গেলে আমি বাঙালি জাতির কথাই বলি যেমন তারা বাংলা ভাষায় কথা বলে যা ইন্দো ইরানীয় ভাষা সমূহের বিশেষ একটি ভাষা চীনা এবং আরব জাতির পর বাঙালিরা পৃথিবীর তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী আর জাতিগোষ্ঠী একটি নির্দিষ্ট সামাজিক জনগণের সম্প্রদায় যারা সামাজিক সাংস্কৃতিক জাতীয় অভিজ্ঞতা ইতিহাস স্বদেশ ভাষা সব কিছু নিয়েই থাকে আর এখানে যা বাঙালি জাতি আছে যেমন বিভিন্ন রকম জাতিই আছে আর এখানে আর বাংলার আদিবাসী সমাজে যেমন এই নদিয়া জেলাতে আদিবাসীরাও সমাজের এমন একটি গোষ্ঠী যাদের জীবনে জটিলতা নেই যারা এখানে একই ভাষায় কথা বলে এই রকম এইখানেই তো নদিয়া জেলাতেই তো আমাদের এর গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম ওনার যেমন সাংস্কৃতিক জ্ঞান উনি কীর্তন করতেন খুব সুন্দর উনি হলেন প্রেমের ঠাকুর যাকে বলে তো ওনার ভাষাও এক রকম ছিল উনি পরম বৈষ্ণব হ্যাঁ এই রকম আর কি আর এখানে এর এর আশেপাশে যে কোনো ভাষা পরিবর্তন হয় না কি সেটা সম্বন্ধে আমার ঠিক ধারণা নেই এই খ্রিস্টান হিন্দি জৈন এগুলোর যে কিছু পরিবর্তন হয় বা কিছু আমার ধারণা নেই এই সম্বন্ধে